আমি কখনও পাখিদের ক্লাবে বা দলে কখনো যোগ দিই নি কারণ আমাদের ছোটোবেলাটা নিতান্তই গ্রামে কেটেছে সেই গ্রামে তো পাখিদের কোনো আলাদা করে ক্লাবে যেতে হয় না সেখানকার পাখিরাই নিজেদের সবার সবার বাড়িতে আসা সকাল হলেই শালিক পাখি বাবুই পাখি কাক এছাড়াও চরুই পাখি এরকম অনেক কিছু পাখি আছে যারা নিজে থেকে এমনিই আসে বিকেলবেলা মাঝে সাঝে টিয়া পাখিও এদিক ওদিক ঘুরতে দেখা যেত এবার অনেকের বাড়িতে নিজস্ব পোষা টিয়া পাখিও রয়েছে বা ময়না পাখিও কেউ কেউ পুষে রেখেছে যদি মনে হয় যে সেই পাখিগুলোকে আমরা ঠিক মতন পরিচর্যা করতে পারি তাহলে সেই ময়না পাখি বা টিয়া পাখি পুরো মানুষের মতোনই কথা বলে এবং তাদের সেই তাদের সাথে কাটানোটা পাখিদের সাথে আলাদাভাবে সেই কাটানোটার মুহুর্তগুলো সেই অভিজ্ঞতাটা একদমই অন্য রকম